হ্যাঁ বাবা আমি অভি বলছি বলছি আম আমার আমি আমার ভবিষ্যতের সম্পর্কে কিছু কথা বলতে চাই বলছি আমাদের যে চাস রুটে জমি আছে চাস রুটের যে সবনপুরে ওখানে আমি একটা ছোট্ট রেস্তোরাঁ খুলতে চাই তো সেই ব্যাপারে সাহায্যর প্রয়োজন ছিল তোমার সাহায্য বলতে মানে আমার তো বুঝতেই পারছো এতদিন ধরে আমি বাড়িতে বসে আছি চাকরির জন্য অনেক চেষ্টা করলাম বয়সও অনেক হয়ে গেল এখন তো আর চাকরিও পাচ্ছি না তো ভাবছি ওই রেস্তোরাঁ খুলবো তো টাকা পয়সা তো আমার সেরকম কিছু নেই তুমি জানো তুমিই চাকরি করে যা জমিয়েছো হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে চাইনিজ ফুডের মানে চাইনিজ যে খাবারগুলো হয় সেগুলো সম মানে সেগুলো নিয়ে একটা রেস্তোরাঁ খুলবো তো হ্যাঁ আমি আমি আমি ভেবেছি মানে আমার একটা বন্ধু আছে ও আমার সাথে পার্টনারশিপে করবে তো আমা আমার বন্ধু ওরা ও ও কিছু দিচ্ছে টাকা আমাকে এখন ধার হিসাবে তাও আর আমার নিজের জমানো কিছু আছে আমার প্রায় দু লক্ষ টাকার মতো নিজের জমানো আছে তারপর তুমি তো রিটারমেন্টের টাকা পেয়েইছো তো তুমি যদি কিছু দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তো হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় আমি এটাই চাইছিলাম আমি একাই করি এটাই চাইছিলাম হ্যাঁ কারণ দেখো চাস রোডের চাস রোডের যে সবনপুরে আমাদের জমিটা আছে সেটা তো হাইওয়ের সামনে মানে তাহলে অবশ্যই ভালো চলবে আর জমিটাও খুব ভালো ঠিক আছে এমনিতেও এর এরপর শুধু একটা রেস্তোরাঁ রুম বাড়ি করতে হবে আর চেয়ার টেবিল আর লোকজন আনতে হবে রাঁধুনি আনতে হবে হ্যাঁ তো বলছি তোমার সন্ধানে বাবা কিছু কেউ মানে রাঁধুনি আছে কি ভালো রাঁধুনি তাহলে মানে রান্না বান্না ওই করতো রেস্তোরাঁয় তাহলে সুবিধা হত হ্যাঁ তাহলে তুমি তাহলে ওর সাথে যোগাযোগ করো আর বলছি টাকা মানে তুমি কত কতটা পর্যন্ত দিতে পারবে না আমার তাতে তো হবে না কারণ বাড়ি বানাতেই প্রায় কুড়ি থেকে কুড়ি থেকে বাইশ লাখ খরচা হয়ে যাবে তাহলে বাকি টাকাটা কিভাবে মানে আমরা জোগাড় করবো হ্যাঁ সেটাই মানে তুমি তুমি যদি না এইরকম এই সময় যদি আমার না পাশে দাঁড়াও আমি কি করবো বলো আমার সারা জীবনটাই মানে না হয় ভবিষ্যতটাই আমার নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি এই বার হয়ে যাবো বাড়ি এখানে একটু অফিসিয়াল ওয়ার্ক আছে আমি ব্যাঙ্কেও একবার ঢুকবো যদি কিছু লোনের ব্যবস্থা করতে পারি ব্যাঙ্ক থেকে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বাবা রাখছি রাখছি